বাংলা আমাদের মাতৃভাষা তাই বাংলা ভাষাই প্রত্যেকে অভ্যস্ত কিন্তু বাইরের কিছু মানুষ যেমন কলকাতাতে এ সবাই বাংলা ভাষা জানে না কিছু মানুষ ইংরেজিতেও কথা বলে কিন্তু তাদের বাসস্থান কলকাতাতেই হয়ে গেছে এ তাই তাদেরকে বাংলা ভাষা শিখতে হবে এ বাংলা বলার জন্য কারণ তা বাংলা ভাষা নিজে মাতৃভাষা তাই বাংলা অতি প্রয়োজন ইংরেজি বা অন্যান্য ভাষার সঙ্গে এ বাংলা ভাষার প্রয়োজন এগুলি সমাধানের জন্য অনেক কবি সাহিত্যিক এই বাংলা বই ওই সমস্ত কিছু লিখেছেন সেগুলির বিষয়ে জানতে হবে এবং সেগুলি ই পড়তে হবে তার প্রতি ধারণা জান দিতে হবে